অনেকদিন আগে যখন মানুষ লিখতো তখন পেজে খাতার কাগজে এবং কলমও এখন যেমন কলম তখন তেমন কলম ছিলো না তখন নিব ছিলো বা তুলি ছিলো তুলি দিয়ে কালি ডুবিয়ে ডুবিয়ে মানুষ লিখতো যত দিন গেলো আরও উন্নত হলো কলম উঠলো এবং পেন্সিল কলম কেউ পেন্সিলে মনে করলে পেন্সিলে লেখে কেউ কলমে মনে করলে কলমে লেখে খাতায় লেখে এবং এখনকার যুগে কেউ আর খাতা পেনে লিখতে পছন্দ করে না কষ্ট হয় তাতে তারা কাম্পিউটারে ল্যাপটপে এগুলোতেই লিখতে ভালোবাসে কিন্তু আমি পুরনো যে নিয়ম অনুযায়ী কলম দিয়ে কাগজে লেখা এটাই আমি পছন্দ করি কেননা আমি মনে করি যে যখন আমরা কিছু লিখবো সেটা যদি নিজের হাতে নিজে মা সেই যেটা লিখবো সেই তার মধ্যে ঢুকে গিয়ে নিজের হাতে লেখা তা নিজের থেকে একটা বেরোয় লেখাটা নিজের মন থেকে বেরোয় কিন্তু ল্যাপটপে লেখাটা আমার পছন্দ হয় না কারণ ল্যাপটপে বসলে আমাদের চোখও নষ্ট হয় মাথাও নষ্ট হয় ও তার থেকে আমরা হাতে যখন লিখবো সেটাতেও আমাদের শরীরেরও কোনো ক্ষতি হয় না তাছাড়া আমাদের লিখতেও অনেক সুবিধা হয় আমাদের মাথাও কাজ করে ভালো খাতায় লিখলে লিখে যদি আমি কোনো কাজ করি সেই কাজটা আমি মনে করি অনেক ভালো হয় ল্যাপটপে কাজ করার থেকে এবং কিন্তু আগেকার দিন থেকে এগুলো অনেক পরিবর্তন হয়েছে আগেকার দিনে মানুষ খাতা কলমে লিখত কিন্তু এখন যারা লেখে লেখক তারা এখন ল্যাপটপে মোবাইলে এইসবে টাইপ করে টাইপ করা হয়তো অনেকটা সহজ হয়ে গেছে আগের থেকে খাতা কলমের থেকে তাও আমার মতে আমি খাতা এবং পেনে লেখাটাই আমি সবথেকে বেশি গুরুত্ব বলে মনে করি